আমি প্যারাডাইস রেস্টুরেন্ট থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করতে চাই বানপুর নিমতলায় তো এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এখন আমি অর্ডারটি পাবো কিনা সেটা আমি জানতে চাইছি